হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ সেখান থেকেই বলছি হ্যাঁ কিছু দরকার হ্যাঁ হ্যাঁ আমাদের এখান থেকে যাওয়া হয় এখন ফাঁকাই আছি তো কবে ডেটটা একটু বললে ভালো হতো আর কি ও আজকেই এক সপ্তাহ পরে হ্যাঁ ফাঁকা আছি তো কতোজন লাগবে একটু বলুন মানে কেরকম কি পজিশানে করতে হবে ও মানে ভালো মতোই ফটো মানে ভালো মতোই ফটো তুলতে হবে ড্রোনের প্যাকেজটা ভালোই আছে তো কটা ড্রোন লাগবে তো ড্রোনের একটু দাম পড়বে বেশি আর কি ড্রোনটা নিলে হ্যাঁ ড্রোনে আছে তিন হাজার টাকা এবারে ওটা শুধু ড্রোনের ক্ষেত্রেই তিন হাজার এবারে যে আমাদের দুজন যাবে তাদের আলাদা বেতন আছে এবং ক্যামেরা শ্যুট করার তারও আলাদা বেতন আছে

ও তিন দিন ধরে হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়িতে তো তিন দিনের জন্যই তো সেটা আর আলাদা করে বলার কোনো দরকার নেই তাও বলে দিয়েছেন এতে ভালো হয়েছে সুবিধা কিন্তু সেটা সেখানে পজিশান কেরকম আছে সেই মতো ফটো আসবে আর কি আগে থেকে বলে রাখছি আর কি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আসবে বলুন

হ্যাঁ হ্যাঁ ড্রোন শট মানে তিনটে শট আছে তাই তো আর কনে যাত্রী কিংবা বর যাত্রী যখন ঢুকবে তখন কে সেখানে একটা ড্রোন শট চাই না কি ও আচ্ছা আচ্ছা তাহলে ড্রোন শ্যুট ওখানে একটা হয়ে যাবে আর বাকি বাদ বাকি সময়গুলো এমনি শুধু ও ফটো শ্যুট করলেই হবে তাই তো হ্যাঁ বুঝলাম তাহলে সাত দিন পর বলছেন তো কিছু আপনাদেরকে কিছু মেন্টালিটি করতে হবে যেমন দুজন যে যাবে তাদের দেখাশুনা একটু ভালোভাবে করতে হবে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সে তো দিতেই হবে দিতে হবে না কি অ্যাডভান্স কিছু আপনাকে দিতেই হবে

হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই কথাই রইলো হুম আচ্ছা রাখছি